চাকরির বাজার বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ ছেলেমেয়েরা পড়াশুনো করে ভালো রেজাল্ট করার পরে বা চাকরির পরীক্ষায় ভালো রেজাল্ট করা সত্ত্বেও ভালো স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না কঠোর পরিশ্রমের মাধ্যমে যে চাকরি পাবে সেই সুযোগ সুবিধাটা বর্তমানে আমাদের এখানে নেই চাকরির পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরেও তারা চাকরি পাচ্ছে না চাকরি পাচ্ছে কারা অযোগ্য প্রার্থী বিভিন্ন দু নম্বরিভাবে চাকরি বিক্রি হচ্ছে চ্যালেঞ্জ চাকরির জন্য খুবই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে চাকরির কোটা হয়তো পাঁচশো সেখানে প্রার্থী কুড়ি লাখ তাহলে বুঝুন সুযোগ সুবিধা তুলনামূলক সুযোগ খুবই কম চাকরির জন্য নেতা মন্ত্রীরা সেইভাবে তারা চিন্তা ভাবনা তাদের নেই সবাই মেলা খেলা অন্যরকম চিন্তা ভাবনা নিয়েই সবাই ব্যস্ত